আমি স্কুলের এক ছাত্রের অভিভাবক বলছি শ্যামসুন্দর আমার ছেলের নাম আপনাদের স্কুলে আমার ছেলে ক্লাস থ্রিতে পড়ে ও দেখলাম আজকে পাটা অনেক ছোড়াছুড়ি হয়ে গেছে কী কারণ বলুন তো হ্যাঁ রক্ত তো পড়ছে একটু চলাচলি হাঁটাহাঁটি করলেই তো পড়ছে না ওকে বললাম কী করে হলো এটা ও ভয়ে বলছে না আমি তাই আপনাকে বাধ্য হলাম ফোন করতে ভালোই তো আঘাত লেগেছে আপনারা তো বলেই ইয়ে হয়ে গেলেন যে লাগে না কিন্তু ভালোই লেগেছে পাটা তো ফুলে গেছে জল টল বরফ আরে দিয়েছিলেন না কিছুই না জানি না আপনারা কী কই ব্যান্ডেজের তো আমি চিহ্নই দেখতে পাচ্ছি না ব্যান্ডেজ তাহলে খুলে ফেলেই দিয়েছে ভয়ে আপনারা কি মাঠে ছিলেন না না এটা তো বুঝতেই হবে না আপনাদের ওর দায়িত্ব দিয়েছি আমার ছেলের আপনাদের উপরে আমার ছেলে আরও অনেকের ছেলে আছে ওখানে তাহলে আপনাদেরকে এটা বুঝতে হবে না আপনারা কি গল্প করছিলেন সবাই মিলে নাকি মাঠেতে খেলতে লাগিয়ে আর সেটা তো সেটা তো স্কুলের শিক্ষক শিক্ষিকার দায়িত্ব না যে কার কে খেলছে কে দৌড়াচ্ছে কে কীভাবে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যাওয়ার পর তুলেছিলেন না গল্প করতেই ব্যস্ত ছিলেন আপনারা ওটা ওটাতে তো জল টল দিতে হবে না ভালো করে আদৌ দিয়েছিলেন নাকি আমার সন্দেহ আছে জানি না কী আছে আপনারাই জানেন ভালোভাবে তো আপনাদের স্কুল যদি এরকমভাবে চলে স্কুলের তো বদনাম হয়ে যাবে অন্য কেউ অভিভাবকরা আপনাদের স্কুলে ভর্তি করবে তার ছেলেমেয়েকে ভবিষ্যতে ওটা আপনাদেরকে একটু যত্ন সহকারে দেখতে হবে না সব ছাত্রছাত্রীরা যাচ্ছে সব বাচ্চারা তার মা বাবাকে ছেড়ে যাচ্ছে তো আপনাদেরই দায়িত্ব আপনাদেরকে তো ওটা ভালোভাবে দেখতে হবে আপনারা যদি সেখানে গাফিলতি করেন তো মুশকিল ব্যাপার তাহলে আমাদের ছেলেমেয়ে পড়তে যাবে কি আপনাদের কাছে পরবর্তীকালে দেখবেন যাতে না হয় ঠিক আছে আচ্ছা রাখছি তাহলে